পশ্চিমবঙ্গের প্রধান মুভি থিয়েটার বা মাল্টিপ্লেক্সগুলি যেমন বর্ধমানের আইনক্স বা বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চ বা নরেন্দ্রপ্রয়ের নরেন্দ্রপুরের একটি সিনেমা ঘর যার টিকিট মূল্য দেড়শো আমাদের আইনক্সেরও টিকিট মূল্য প্রায় আড়াইশো দুশো যখন যে রকম হয় সংস্কৃত হচ্ছে আমাদের পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার একটি সরকারি সংস্থা যেখানে সমস্ত রকম মুভি আসে এবং এখানকারও ব্যবস্থা খুবই ভালো এয়ারকন্ডিশন আছে সব কিছুই আছে খুব ভালো ব্যবস্থা এখানকার